প্রযুক্তির কথা বলতে গেলে আমি যেমন ধরুন এই ফোনটার মাধ্যমে আমি অনেক কিছুই সুযোগ সুবিধা করতে পারছি কারণ এই ফোনের মাধ্যমে সবার সাথে যোগাযোগ করতে পারছি যোগাযোগ করে ওইখান থেকে আমি মাল আনতে পারছি ওইখান পেমেন্ট করতে পারছি ধরুন আগে ছিলো ওজন দাঁড়ি তারপর হয়েছে কম্পিউটার কাঁটা এইভাবেও অনেক কিছুই মানে সুযোগ সুবিধা হয়েছে আর কি